আমি এক দিন ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন এলাকায় ওখানে গিয়ে একটা গ্রামে গিয়েছিলাম গ্রামটার নাম হচ্ছে বিধবা গ্রাম ওই গ্রামে কোনও কারেন্ট নেই কোনও ইন্টারনেট নেই ফোনের কোনও নেটওয়ার্ক নেই কোনও লা কোনও স্বাস্থ্যকেন্দ্র নেই কোনও ইস্কুল নেই কোনও পুলিশ স্টেশন নেই ওখানে মানুষরা কীভাবে বেঁচে আছে ওখানে মানুষরা পাতা ফল মাছ পুড়িয়ে খেয়ে এইসব খেয়েই বেঁচে আছে বাঘের সাথে লড়াই করে ওরা খাবার সংগ্রহ করে আনে এটা দেখে আমার ভালো লাগলো ওখানে আমি এক দিন নয় তিন দিন ছিলাম ওটা দেখে আমার ভালো লেগেছে মানে এখনও আমাদের এরকম গ্রাম আছে আমি ওখান দিয়ে চলে এসেছি যদি কোনও দিন সুযোগ পাই আবার ওই গ্রামটায় যাবো